হ্যাঁ বলুন আপনার বাজেট কীরকম হবে আচ্ছা কুড়ি পঁচিশ হাজার স্যার আপাতত এগুলো অ্যাভেলেবল নেই কিন্তু অ্যাভেলেবেল হলে আপনাকে অবশ্যই জানানো হবে আর মানে এক থেকে দশ হাজারের মধ্যে আছে স্যার আর আরেকটা আছে দশ থেকে কুড়ি হাজারের মধ্যে এক থেকে দশের মধ্যে যে ব্র্যান্ডগুলো হবে সেগুলো হবে রাইনো টু সিক্সটি একটা মডেল আছে আরেকটা আছে বোলেরো আইবিসি টু সিক্সটি আরেকটা আছে র্যাকপো আইবিসি ডিএস সিক টোয়েন্টি সিক্সটি স্যার বলতে গেলে এক হাজারের বাজেটে মানে এক থেকে দশ হাজারের বাজেটে যেগুলো আছে সেগুলোর মধ্যে ফিচার্স আছে অনেক টাইপেরই ফিচার্স আছে যেরকম এর মানে টায়ার টিউবগুলো একটু মডিফাই করা যে কারণে আপনার এ মানে কাঁটার ভেতরেও একটু ডিউরেবেলিটি হবে অসুবিধা হবে না এর যে ব্রেক আছে ব্রেক সিস্টেম আছে আপনি ব্রেক সিস্টেমটা এক কুড়ি হাজারের মধ্যে হচ্ছে আচ্ছা ঠিক আছে